হ্যাঁ পাখি দেখার জন্য মনে অনেক কুসংস্কার বা ঐতিহ্য থাকে এক শালিখ দেখলে নাকি দিন খারাপ যায় তাই এক শালিখ দেখলে মানুষ মুখ ঘুরিয়ে নেয় দু শালিখ দেখলে আবার নাকি দিন ভালো যায় সেই জন্য দু শালিখ দেখে মানুষ প্রণাম করে কাক বাড়িতে কাক ঘোরাঘুরি করলে নাকি বলে মানুষ মারা যাওয়ার আগে কাক ঘোরাঘুরি করে সেই জন্য কাক দেখলে মানুষ তাড়িয়ে দেয় পায়রা পায়রা আবার নাকি সুখের বার্তা নিয়ে আসে পায়রা বাড়িতে আসলে বলে সুখ আসছে পায়রাকে একদিক থেকে সুখের বার্তা নিয়ে আসার জন্য পায়রা বার্তা বলা হয়